ভারতের শিক্ষাব্যবস্থা একটি বৃহত্তর এবং ব্যাপক সিস্টেম যা বিভিন্ন মাধ্যম শিক্ষার্থীদের শিক্ষা ও উন্নতির সুযোগ প্রদান করে এটি একটি বিশাল দেশের মধ্যে প্রযুক্তিগত সাংস্কৃতিক এবং বৈশিষ্ট্যের সাথে পরিচিত তবে ভারতীয় শিক্ষাব্যবস্থা সম্পর্কে কিছু কিছু চ্যালেঞ্জও আছে প্রথমত বেসরকারি শিক্ষা সম্প্রদায়ের অনুমোদন ও মান সংকটের সমস্যা রয়েছে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মানদণ্ড অনুসারে কাজ করে না যা শিক্ষার্থীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় দ্বিতীয়ত শিক্ষার্থীদের মদ্যে শিক্ষার যে অক্ষমতা হ্যাঁ তা পাঠক্রমের অভাবের চ্যালেঞ্জ রয়েছে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের মদ্যে শিক্ষার অক্ষমতা এবং শিক্ষার অভাবের কারণে তাদের ঠিক ঠিকমতো উন্নতি হয় না তৃতীয়ত হচ্ছে ভারতের গ্রামীণ এলাকায় শিক্ষার অপেক্ষা প্রধান সমস্যা রয়েছে অধিকাংশ গ্রামীণ এলাকাই উন্নত শিক্ষার সুযোগ সুবিধা ঠিকমতো উপলব্ধ হয় না যা গ্রামীণ শিক্ষার্থীদের উন্নতির জন্য একটি বড়ো বাধা তৈরি করে চতুর্থত হচ্ছে প্রযুক্তিগত সম্পদ ও প্রযুক্তিগত সাধারণতা ব্যবহারের অভাব এবং প্রযুক্তিগত প্রবৃত্তির অভাব সমস্যা হিসাবে গড়ে ওঠে অনেক বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তিগত সাধারণতা ব্যবহার ও সম্পদ বিকাশে প্রশিক্ষণ ঠিক ঠিক মতন নেই যা শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাহায্য করে শিক্ষার বিতর্ক এবং শিক্ষার নেতৃত্বের অভাব রয়েছে অনেক স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ঠিক ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয় না যা তাদের নেতৃত্ব এবং সমস্য সমাধানের দক্ষতা অনুশীলন করতে অক্ষম হয় সমস্যাগুলির মূল সমাধানের জন্য সরকারের উচিত শিক্ষা প্রতিষ্ঠান এবং সম্প্রদায় সংশ্লিষ্ট অংশগুলির মধ্যে সহযোগিতা করা এবং তাদের মধ্যে সম্পর্ক বৃদ্ধি করা উন্নতি এবং প্রগতির জন্য ভারতীয় শিক্ষাব্যবস্থা সামগ্রিকভাবে উন্নত এবং সমৃদ্ধ করার পথে অগ্রসর করতে হবে